সময়ের সাথে সাথে নির্দিষ্ট কিছু জিনিস সব সময়তে অবশ্যই দেয় বা রসগোল্লা যদি বলেন পশ্চিম বাংলার কলকাতার রসগোল্লা বিকাশ সেটা আস্তে আস্তে আমাদের আশপাশ সমস্ত জায়গাতেই রসগোল্লা বিখ্যাত হয়েছে পাশাপাশি এইসব সীমান্ত যদি সীমান্ত যদি সে সম্পর্ক বলেন ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক একটু খারাপ হয়েছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ওরাও একটি উগ্রপন্থী দেশ বিভিন্নভাবে ঝামেলা করে আমরা যেসব কাজের ফারে আবার যদি বলেন পশ্চিম বাংলারও এই বিভিন্ন বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ এই এইগুলো একটু অনুপ্রবেশের দিকটাকে বাড়িয়েছে ঠিক আছে সমুদ্র বাণিজ্য বিভিন্ন দেশের সঙ্গে ভালোই হয় তারপরে এই উড়িষ্যার সঙ্গে পশ্চিম বাংলার যে একটা সীমান্ত সংঘাত একটা রাষ্ট্র অন্ত মানে আন্তঃরাজ্য যে একটা চাপা একটা উত্তেজনা চাপা একটা উত্তেজনার মতো জিনিস আস্তে আস্তে এইখান থেকে বিভিন্ন রকম মানে উত্তেজনা থেকে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে প্রতিবেশী রাজ্যের সঙ্গে আমাদের এরকম একটা সুসম্পর্ক আমাদের বিভিন্ন রাজ্যের মধ্যে যে সেটাকে খারাপ হয়ে যাচ্ছে